আমি বাংলা ভাষা আমাদের সমাজ থেকে শিখেছি যেগুলো আমাদের সমাজে বলা হয় সেখান থেকে আমি স্কুলের ভালো করে বাংলা ভাষা শিখেছি বাংলা পড়াশোনা করে সেগুলো আমার অভিজ্ঞতা সেগুলো আমাদের সমাজের কাজে লাগবে বিশেষভাবে আমার ধর্মীয়ভাবে আমার জীবনের সামাজিক চলার পথে যেগুলো আমার খুবই কাজে লাগবে আমাকে ভালো পথ চলার জন্য তাই জন্য আমি বাংলা ভাষা শিখেছি এবং খুবই খুবই ভালোভাবে আমি বাংলা ভাষা শিখতে পেরেছি